আমি ছোটো থেকেই বাগান করতে খুব ভালোবাসি কারণ আমাদের বাড়ির পাশে একটা ছোটো জায়গা ছিল সেই জায়গাতে অনেক রকমের গাছপালা শাক সবজি চাষ হতো আমি কিন্তু তখনই সেই সব গাছপালা চাষ করতাম ফল ফুল অনেক রকমেরই গাছ লাগাতাম এবং আমি অন্যদের সাহায্য করতাম গাছ লাগাতে কারণ একটি গাছ একটি প্রাণ আমি গাছপালা ফুল ফল শাক সবজির গাছ ছাড়াও বড় বড় গাছও লাগাতাম আম জাম পেয়ারা লিচু কারণ আমি মনে করি যে একটি গাছ একটি প্রাণ গাছ আমাদের অনেক কিছু দেয় গাছ থেকে আমরা অনেক কিছু পাই এবং গাছটা কীভাবে লাগাব গাছটা লাগালে কত তাড়াতাড়ি সেই গাছটা বড় হয় সেই টিপস কিন্তু আমি অন্যদের দিয়েও থাকি গাছের গোড়ায় কখন সার দিতে হয় কখন জল দিতে হয় কখন পোকা লাগে পোকা লেগেছে কি না বা পোকা লাগলে কী করতে হয় সেরকম কিন্তু টিপস আমি কিন্তু অন্যদের দিয়ে থাকি যখন আমি অন্যদের দিই বা আমার বাগান দেখে কেউ অনুপ্রাণিত হয়ে আমায় জিজ্ঞাসা করে যে কীভাবে বাগানটা তৈরি করলে বা কেন এত সুন্দর হলো কী করে হলো সেটা কিন্তু তারা জানতে চায় তখন আমি কিন্তু তাদের বলি যে আমি এইভাবে বাগান পরিচর্যা করি আমি বাগানে এই রকম ধরনের সার ব্যবহার করি রাসায়নিক সার কম ব্যবহার করি জৈব সার বেশি ব্যবহার করি গাছে পোকা লেগেছে কি না দেখি বিকেলে জল দিই সকালে জল দিই দুপুরের সময় জল দিই না গাছগুলিতে কোনো রকম সমস্যা হচ্ছে কি না সেটা দেখি লোক কিন্তু আমার কাছ থেকে এই টিপস নিয়ে তারাও বাগান তৈরি করে তখন কিন্তু আমার দেখে খুব ভালো লাগে এবং আমি নিজেকে খুব গর্বিত মনে করি